গাঁদা ফুলের চারা হ্যাঁ পাবেন ওই ওই যে না

চিন্তা নেই হ্যাঁ সব না ডালিয়া নেই না এখানে শুধু

না না না না হবে না এখন হবে না এখন আমরা সূর্যমুখী হবে হ্যাঁ হ্যাঁ হুম কালার রয়েছে কালার হবে আচ্ছা আচ্ছা